হ্যালো দাদা আমি আমি শেফালি বলছি আপনার আড়ত থেকে মাচ নিচ্ছি তা এতো দাম হলে আমি কী করে নেব নেবো দাদা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা যদি থাকে ছোটো সাইজটা দেন কতো দাম একটু কম একটু কম হবে না দাদা দেখুন না একটু যদি কম হয় তা আমার ভালো হয় ও বুঝতেই তো পারছেন অনুষ্টান বাড়ি যতো হো একটু যাতে একটু সেফ হয় ততই আমার ভালো বড়ো মাছে তো সব দাম ও সব টাকা চলে গেল চিংড়ি মাছটা একটু দাম কমান আমার মো দু কেজি লাগবে খুব ভালো হয় একটু দামটা কমালে আমার একটু ভালো হয় হ্যাঁ দাদা প্লিস একটু চেষ্টা করুন দামটা কমানোর জন্য ঠিক আছে